রান্না করতে আমি ভালোবাসি আর তার মধ্যে সবচেয়ে ভালোবাসি হচ্ছে বিরিয়ানি রান্না করতে তার জন্য বিভিন্ন উপকরণ প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় উপাকরণ হল কেওড়া জল গোলাপ জল যা আমি বাইরে থেকে উপকরণ হিসাবে ব্যবহার করে থাকি